আমার পাশের বাড়িতে থাকে রাহুল মুখোপাধ্যায় তার পরের বাড়িতে থাকে প্রতুল মুখোপাধ্যায় তার তিনটে বাড়ি পরে থাকে খরাজ মুখোপাধ্যায় তার আরও ঠিক তিনটে বাড়ি পরে কিন্তু উল্টো দিকে থাকে গ্রহরাজ মুখোপাধ্যায় আর ঠিক আগের বাড়িটায় আগে থাকত কিন্তু এখন আমার বাড়ির ঠিক উল্টো দিকে চলে এসেছে সে হচ্ছে ঋতুরাজ মুখোপাধ্যায়